হ্যাঁ স্যার বলছি যে আমি একটা স্কুলের স্টুডেন্ট পলাশচাবড়ি স্কুলের স্টুডেন্ট তো আমি একটা প্রকল্পের জন্য আপনার কাছে একটা বই পাওয়া যাবে কি পরিবেশবিদ্যা প্রকল্প জল সংরক্ষণ নিয়ে মানে প্রকল্পটা আর কি তো ওটা লাইব্রেরি থেকে বইটা নিতে বলেছে আপনার কাছে কি সেরকম কিছু বই হবে আচ্ছা আচ্ছা না আমি সেটা আপনাকে ফোনটা করে জিজ্ঞাসা করে নিচ্ছি আগে যে হবে কি না পাওয়া যাবে কি না আপনার কাছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি আমার একটা বন্ধুর কাছ থেকে নাম্বারটা নিলাম বলল যে ওই লাইব্রেরিতে ওই যে স্যার আছে উনি ভালো আর বা ওনার কাছে সব রকম বই থাকেও ও তো সেই জন্যই আমি আপনাকে ফোনটা করে আগে জিজ্ঞাসা করলাম তো কখন যাব আমি আর কবে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি কতক্ষণ থাকেন স্যার আচ্ছা আচ্ছা স্যারও থাকবে তো সেই টাইমে আচ্ছা তাহলে কালকে আমি সাড়ে দশটার দিকে যাব আচ্ছা ঠিক আছে তো বলছি বইটা পাওয়া যাবে তো মানে আমার আরও দু চারজন বান্ধবী যাবে বলছে তো তারাও নেবে বলছিল মানে আমাদের বাড়ি তো এক কাছে নয় এবার আলাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা আর কিন্তু ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম তাহলে কালকে আমি সাড়ে দশটার সময় যাব হ্যাঁ ঠিক আছে ম্যাম তাহলে রাখছি